হ্যালো আমি রীতা বলছি কি আমার না একটা পেশেন্ট আছে হ্যাঁ পেশেন্ট পার্টি বলছে তো আমার অ্যাম্বুলেন্স লাগবে হ্যাঁ যেতে হবে তোমার শিলিগুড়ি এতে এই রাত বারোটার সময় হ্যাঁ হ্যাঁ কিন্তু কী কর কত টাকা লাগবে আপনার কুড়ি হাজার টাকা তো অনেকটাই হয়ে যায় এত টাকা তো আমি পারবো না দিতে এতগুলো টাকা তো আমি দিতে পারবো না আপনাদের জন্যই তো তাহলে আমি ওই সে আপনাদের জন্যই তো তাহলে সাধারণ মানুষরা মারা যায় তাহলে আমি সুপারকে জানাবো তাহলে ঠিক আছে আমি সুপারকেই জানিয়ে দেবো আপনারা না যেতে পারলে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আসবেন বারোটার দিকে হ্যাঁ ধন্যবাদ হুম